আমাদের ঝাড়গ্রাম জেলায় ধান চাষ হয় দুবার একটা গ্রীষ্মকালে আবার একটা বর্ষাকালে আমাদের বর্ষাকালের ধান চাষ করার জন্য আমাদের বীজ বপন হবে এখন এই আষাঢ় মাসে এই আষাঢ় মাসে আমরা ধানটা মানে বপন করি আর ধানটা লাগানো হয় শ্রাবণ মাস বা ভাদ্র মাস মিলে দুটো মাস মিলে আমাদের ধানটা লাগানো হয় জমিতে এই ধানটা আবার সার ওষুধ এই সব তো দিতেই হয় এই ধানটা আমরা বাড়িতে আনি অগ্রহায়ণ মাসে আর পরে যে হয় ধান চাষটা হয় সেটা এই ধান চাষটা মানে এই ধানটা বাড়িতে আসার পর আমরা আবার সেই বড়ো ধানের চাষ করার জন্য বীজ বপন করি আমাদের জমিতে সেটা হলো মানে আমরা তখন ওই শীতকালে বীজ বপন করি এবং সেটা পনেরো দিন বা কুড়ি দিনের মাথায় আমরা সেই ধানটা লাগানোর ব্যবস্থা করি আর ওই ধানটা আমরা বৈশাখ মাস বা জ্যৈষ্ঠ মাস এই দুটো মিলে আমরা বাড়িতে তুলি আর আমাদের এখানে সবজিও চাষ হয় মানে সময়ের অনুপাতে বা ঋতু অনুপাতে আমরা সবজি চাষ করে থাকি সেখানে আমরা তিল সর্ষে এগুলোও চাষ করি তিল সর্ষেটা আমরা চাষ করি আমরা যখন বর্ষাকালের ধানটা কেটে আমরা বাড়ি নিয়ে আসি তারপরে আমরা তিল সর্ষের বীজ বপন করে সেগুলো আমরা দুই থেকে তিন মাস থাকার পর আমরা বাড়িতে নিয়ে আসি এবং সেগুলো শুকনো করে তার যে তিল সর্ষের দানাগুলো থাকে সেগুলো আমরা বের করে নি আর সেগুলো আমরা তেলের জন্য বা খাওয়ার জন্য আমরা তৈরি করি আর কি আর আমাদের এলাকায় কাজু চাষ হয় কিছু কিছু জায়গায় মানে বাগান আছে সেগুলো তোমার বর্ষা বর্ষার আগেই মানে বৈশাখ জ্যৈষ্ঠ চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা কাজুটা তুলি কাজুটা পেকে যায় আমরা কাজুটা সেখান থেকে তুলে আনি আমাদের ভুট্টাও চাষ হয় সময় অনুপাতে তারপর ডাল চাষ কেউ কেউ হয়তো মুগ ডাল বিড়ির ডালও চাষ করে থাকে এরপর হচ্ছে তোমার করলা করলাটাও কিন্তু আমাদের এলাকায় বেশ কিছু কিছু জায়গায় চাষ হয়